আমার এলাকার বিখ্যাত সিনেমা থিয়েটার হলো পদ্মশ্রী সিনেমা হল এটি গড়িয়া রামগড়ে অবস্থিত এখানে টিকিটের মূল্য সাধারণত পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত এই হলের পর্দার সংখ্যা দুটি এখানে দিনে তিনটে প্রদর্শনী হয় প্রদর্শনীর সময় দুপুর একটা থেকে তিনটে পনেরো পর্যন্ত বিকেল সাড়ে তিনটে থেকে পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত এবং রাত ছটা থেকে আটটা পনেরো পর্যন্ত এখানে হিন্দি বাংলা দুরকমেরই সিনেমা প্র প্রদর্শন করা হয়